চাষবাস এমন একটা জিনিস যেটা সারা বছরই কিছু না কিছু করা যায় যেরকম আবহাওয়া যেরকম ঋতু সেই হিসাবেই জিনিস রোপণ করতে হয় যেমন বর্ষাকালে আমরা ধান চাষ করতে পারি বর্ষাকালে মূলত ধান চাষই করা হয় অনেক রকমের ধান দিয়ে রোপণ করা হয় বর্ষাকালে ওই সময় জলের অসুবিধা হয়না সেইজন্য ধান খুব তাড়াতাড়ি বড়ো হয়ে ওঠে আমরা শীতকালে গেঁদা ফুল চাষ করতে পারি গেঁদা ফুল শীতকালে খুব ভালো বেড়ে ওঠে কারণ শীতকালে অন্যান্য ফুল খুব কম হয় সেইজন্য তখন গেঁদা ফুল ছাড়া অন্য ফুলের ওপর কোন আশা করা যায় না গেঁদা ফুল সেই সময় সবসময় গেঁদা ফুল শীতকালে

আর রইল গরমকাল গরমকালের জন্য অনেক রকম সবজি আছে উচ্ছে পটল সেগুলো গরমকালে রোপণ করলে সেইগুলো খুব ভালো ফলন দেয় ওইজন্য গরমকালের জন্য সেইসব সবজি রোপণ করতে হয় যেইগুলো সেই সময় বেড়ে উঠতে সাহায্য করবে তাই যদি চাষবাস করতে হয় তাহলে যেকোনো ঋতুতেই করা যেতে পারে তাই যখন আপনি চাষবাস করছেন সেই অনুযায়ী সেই ঋতু অনুযায়ী সেই আবহাওয়া অনুযায়ী সঠিক জিনিস বাছতে হবে তাহলেই আপনার রোপণ খুব ভালো হবে